আমার শস্য পণ্য বিক্রেতা দালালরা আমাকে সাহায্য করা বাদ দিয়ে আমাকে বেশি শোষণ করে নেয় কারণ আমার বিক্রেতারা আমার কাছ থেকে কম দামে জিনিস কিনে নিয়ে যায় নিয়ে গিয়ে যেমন আমাকে সাহায্য করে এবং তারা সেই জিনিসগুলোকে বেশি দামে বিক্রি সেই জিনিসগুলোকে বেশি দামে বিক্রি করে আমাকে শোষণ করে এবং এসে আমাকে অন্য হিসেব দেয় যে দামে আমার আর যে মানে যে দামে আমাকে বলে যায় সেই দামেই আমাকে এসে বলে তাহলে সেটাকে আমাকে সাহায্য না করে আমাকে শোষণ করে নেয়